এখানে পরিবহন বলতে বাস টোটো অটো এইসব খুব ভালোই চলে সব থেকে ভালো চলে টোটো কারণ টোটো এখানে সব থেকে ভালো চলার কারণ এখানে জায়গা খুব কম আর এখানকার পরিবেশও খুব ভালো যেই জন্য টোটো ভালো চলে আর এখানে যারা দাদু ঠাকুমারা আছে সেই জন্য তাদের যাওয়ার জন্য টোটোটা সব থেকে বেশি সুবিধাজনক হয় আর আমারও যেতে সুবিধা হয় কারণ আমার মেয়েকে নিয়ে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য টোটো খুবই সুবিধাজনক টোটো চার্জেও চলে আজকার যেভাবে বাজার মূল্য বেড়েছে তেলের দাম বেড়েছে সেই জন্য টোটো সব থেকে সুবিধাজনক হয় এখানে আমি একদিন টোটো গিয়েছিলাম টোটো দাদাকে বলেছিলাম যে হ্যাঁ কত ভাড়া সে এতোটা রাস্তা যেয়ে বললো যে দশ টাকা আমি বললাম কী করে হয় দাদা বলল যে এই তো তেলের থেকে চার্জের দাম তো অনেক কম হবে সেই জন্য টোটো ভাড়া হচ্ছে দশ টাকা